আমি পূর্ব মেদিনীপুর জেলার হ্যাঁ গ্রামে বসবাস করি এইখান থেকে শহরের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার মান অনেক উন্নত যেটাকে বলা হয় আকাশ পাতালের তফাৎ অর্থাৎ এখানে অবকাঠামো ভালো নয় এখানে হাসপাতালে সেরকম চিকিৎসাকেন্দ্র নেই হ্যাঁ তারপর নোংরায় ভর্তি কিন্তু হাসপাতাল শহরেরগুলি খুব সুন্দর হাসপাতাল হয় দোতলা তিনতলা সেখানে অনেক রোগী থাকেন ডাক্তার থাকেন সেখানে অনেক সুবিধা পাওয়া যায় তাছাড়া গ্রামের হাসপাতালে তেমন ডাক্তার থাকে না গ্রামের হাসপাতালে হয়তো একজন চিকিৎসক বা একজন কম্পাউন্ডার থাকে কিন্তু শহরের হাসপাতালে প্রতিটি বিষয়ে যদি কানের রোগ থাকে কানের ডাক্তার চোখের রোগ ধরে চোখের ডাক্তার অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে বিভিন্ন ধরনের স্পেশাল স্পেশাল চিকিৎসক থাকেন তাই শহরের হাসপাতাল অনেক সুন্দর তাছাড়া হাসপাতালের কর্মীগুলোও এখানে গ্রামের দিকে ব্যবহার খুব খারাপ হাসপাতালের কর্মীরা সাধারণ রোগীর পরিবারের সঙ্গে খুব খারাপ বাজেভাবে ব্যবহার করে কিন্তু শহরের হাসপাতালের কর্মীরা খুব ভদ্র এবং সকলের সাথে নমনীয় ভাবে ব্যবহার করে তাছাড়া গ্রামের হাসপাতালে সেরকম চিকিৎসার সুবিধা নেই কারণ গ্রামীণ হাসপাতালে ওষুধ পত্র বিছানা এবং বিভিন্ন চিকিৎসার সুবিধা অপারেশানের ক্ষেত্রে গ্রামের হাসপাতালে সেরকম উন্নত পরিকাটা নেই কিন্তু শহরের দিকে এই সকল সুবিধা পাওয়া যায় তাই গ্রামের সঙ্গে শহরের স্বাস্থ্য খাতের আকাশ তুলনা করা উচিত নয় শহরের হাসপাতাল সব সময় জিতে যাবে